স্বাস্থ্যখাতে অপ্রতুল বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার বিষয়ে স্বাস্থ্য অর্থনীতিবিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই আলোচনা করছেন সাম্প্রতিক সময়ে কোভিড নাইন্টিন মোকাবিলায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন স্বাস্থ্যখাতে অর্থায়ন এবং অর্থ ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলি গুরুত্ব সহকারে আলোচনায় আসছে স্বাস্থ্যখাতে অর্থায়নের বিষয়টিকে মোটা দাগে দুই ভাগে আলোচনা করা যেতে পারে স্বাস্থ্যখাত কি পরিমাণ অর্থ বরাদ্দ পাচ্ছে এবং বরাদ্দকৃত অর্থ তারা কি ভাবে ব্যয় করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয় উনিশশো আটানব্বই সালে স্বাস্থ্য খাতে সংস্কার শুরু করে সেই সময় পাঁচ বছর মেয়াদি স্বাস্থ্য ও জনসংখ্যাখাত প্রকল্পে মোট বাজেট ছিল এগারো হাজার পাঁচশো কুড়ি কোটি টাকা বর্তমানে চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি প্রকল্পের মোট বাজেট এক লাখ পনেরো হাজার চারশো ছিয়াশি টাকা স্বাস্থ্যখাতে পরিকল্পনা বাজেট প্রণয়ন ও বাস্তবায়ানের আর একটি দুর্বলতা হল অর্থ ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের অদক্ষতা ক্রয় ও সংগ্রহ পদ্ধতি সহ অর্থ ব্যবস্থাপনায় স্বাস্থ্যখাতে একটি দক্ষ জনবল তৈরির বিকল্প নেই সেই সঙ্গে বাজেট তদারকির বিষয়টি নিশ্চিত করতে হবে প্রতিটি জেলার রাজস্ব উন্নয়ন বাজেট থেকে কি পরিমাণ অর্থ বরাদ্দ হচ্ছে এবং তার বিপরীতে কি পরিমাণ ব্যয় হচ্ছে এটি নিয়মিত ভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা কোন পদ্ধতি বর্তমানে নেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের অধীনে হলেও সম্পূর্ণ ভিন্ন দুটি সংস্থা রাজস্ব ও উন্নয়ন বাজেটের প্রণয়নের সঙ্গে যুক্ত থাকে এ কারণে একদিকে যেমন বাজেট তৈরিতে সমন্বয়হীনতা তৈরি হয় অন্যদিকে সার্বিক ভাবে একটি জেলা স্বাস্থ্যখাতে কি পরিমাণ ব্যয় হচ্ছে বরাদ্দকৃত অর্থ প্রকৃত অর্থে ভোক্তার হাতে পৌঁছাচ্ছ কিনা বা কি পরিমাণ পৌঁছাচ্ছ মহিলা শিশু ও বৃদ্ধদের জন্য স্বাস্থ্যখাতে কি পরিমাণ বরাদ্দ ও ব্যয় হচ্ছে এ সংক্রান্ত তথ্য নিয়ত ভাবে সংগ্রহ এবং তা নিরীক্ষণ করা সম্ভব হয় না বাজেট তদারকিদের জন্য তাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তথ্য প্রবাহকে সহজ করে সফল টিকাদান কর্মসূচী আমৃত্যুর হার শিশু মৃত্যুর হার কমানো সহ স্বাস্থ্যখাতে আমাদের অনেক অর্জন হয়েছে কিন্তু নতুন নগরায়নে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি অসংক্রামক রোগ এবং ডেঙ্গু কোভিড নাইন্টিন যথা সহ অন্যান্য সংক্রামক রোগের প্রাদুর্ভাবের কারণে ভবিষ্যতে বিপুল জনগোষ্ঠীর কাছে উন্নত মানের স্বাস্থ্যসেবা পৌছাতে দেওয়া সহজ হবে না সরকার তাই এখন স্বাস্থ্যখাতে অর্থায়ন এবং অর্থ ব্যবস্থার দুর্বলতাগুলি চিহ্নিত করা করে তা দূর করার ব্যবস্থা নিতে হবে